ঘোড়ায় চড়ার ক্ষেত্রে প্রথমেই যা দেখতে হবে সেটি হল আপনি যে ঘোড়াটিতে চড়বেন সেটি আপনার আপনাকে ঠিকভাবে বসাতে পারবে কিনা এবং তারপরে দ্বিতীয়ত আপনাকে পরীক্ষা করে নিতে হবে যে ঘোড়ায় যে পাদানিগুলি আছে সেইগুলি পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে লাগানো আছে কিনা কারন আপনি যখন পাদানিতে পা রেখে ঘোড়ায় উঠতে যাবেন তখন সেটি খুলে গেলে আপনার বিপদ ঘটতে পারে এরপরে আপনি যখন পাদানিতে রেখে আপনি ঘোড়ার পিছনে বসলেন আসনে নিজের আসনে বসলেন ঘোড়ার মাথার সাথে আপনার মাথাকে ঠিক সমান্তরালভাবে রাখতে হবে যাতে ঘোড়া আপনাকে ঠিকঠাকভাবে নিয়ে এগোতে পারে এই সমস্ত শৃঙ্খলা আমার ঘোড়া চড়ার ক্ষেত্রে আমি বলতে পারি